হ্যাঁ আপনি কি অয়নের বাড়ির লোক বলছেন আমি অয়নের স্কুল থেকে বলছিলাম ও বাচ্চাটা আসলে একটু পড়ে গিয়েছে মানে মাথায় চোট টোট লেগেছে আপনি কি এখন আসতে পারবেন হ্যাঁ আসলে বাচ্চা তো একটু বদমাইশি করে একটু দুষ্টু ওই খেলতে খেলতে বন্ধুদের সাথে পড়ে গিয়েছে আর কি হ্যাঁ লক্ষ্য করেছিলাম কিন্তু দেখুন সবসময় তো আর লক্ষ্য করা সম্ভব নয় বাচ্চারা একসঙ্গে সবাই আছে খেলছে তার মধ্যে আমরা লক্ষ্যও রেখেছি কিন্তু তার মধ্যে একটু পড়ে গিয়েছে হাত পায়ে চোট পেয়েছে আপনারা যদি একটু আসতেন এখন স্কুলেই আছে জল টল দেওয়া হয়েছে বরফ টরফ দেওয়া হয়েছে এবার ভাবছিলাম তাহলে হসপিটালে ভর্তি করার কথা তাই আপনাদের বাড়ির লোককে ফোন হ্যাঁ আপনাকে ওই জন্যই ফোনটা করছিলাম যে আপনার ছেলে পড়ে গিয়েছে আপনি কে বলছেন অয়নের কে হন আচ্ছা তাহলে আপনি আসুন কিংবা আপনার স্বামীকে আসতে বলুন হ্যাঁ দেখুন বাচ্চা তো এবার সব হ্যাঁ দেখে রাখার কথা কিন্তু দেখুন বাচ্চা তো সবসময় দুষ্টুমি করছে এবার আমাদের তো জানা নেই না যে খেলতে খেলতে পড়ে যাবে এবার দেখুন সবাই তো বাচ্চা সমান তাই দুজনে হয়তো মারপিট করছে বা খেলতে খেলতে পড়ে গিয়েছে এটা তো আর সবসময় লক্ষ্য রাখার ইয়ে নেই তো হ্যাঁ হ্যাঁ আপনারা আসুন আপনাদের তো ওই জন্যেই ফোন করছিলাম যাতে আপনারা পৌঁছাতে পারেন দেন আমি তাহলে চন্দ্রকোণা হসপিটালে নিয়ে যাচ্ছি আপনারা তাহলে তাড়াতাড়ি আসুন হ্যাঁ এবার ডাক্তার না দেখলে তো কিছু বলা যাবে না এবার যেখানে যেখানে ও বলতে পারছে ও তো সম্পূর্ণটা বলতে পারছে না কারণ ও তো বাচ্চা তাই এবার ডাক্তার না দেখলে তো কিছু বলা যাবে না আপনারা তাড়াতাড়ি আসুন হ্যাঁ একটু মাথা থেকে একটু রক্ত বেরিয়েছে মনে হচ্ছে মাথাটা ফেটে গেছে আর আমরা হসপিটাল নিয়ে যাচ্ছি এই যে গাড়ি মানে এখন বসিয়ে রেখেছি গাড়ি আসার পর তো নিয়ে যাব গাড়ি আসুক দেখুন এবার বাচ্চারা আমি তখন সেখানে ছিলাম না দেখুন এবার পড়ে গিয়েছে নিয়ে আসা হয়েছে তারপর জল টল দিয়েছে এবার তখন এবার আমি এইমাত্র দেখছি যে এরকম অবস্থা হয়েছে তাই সঙ্গে সঙ্গে এমনি আমাদের পাশে একজন স্কুলের পাশে একজন ডাক্তারবাবু ছিলেন তাকে ডেকেছি তিনি বললেন হসপিটালে নিয়ে যেতে তারপর তারপর তিনি বললেন তাদের বাড়ির লোককে জানাতে তাই আপনাদেরকে ফোন করলাম হ্যাঁ আপনি আপনারা তাড়াতাড়ি আসুন পারলে ওর কিছু জামা কাপড় নিয়ে আসবেন কারণ দেখুন জল টল দেওয়া হয়েছে বরফ টরফ দেওয়া হয়েছে রক্ত টক্ত লেগেছে জামা কাপড়টা নোংরা হয়ে গেছে আপনি পারলে কিছু জামা কাপড় নিয়ে আসবেন সাথে করে হুম আমি তাড়াতাড়ি নিয়ে যাচ্ছি আপনারাও একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করুন